হ্যালো অশোক রেস্টুরেন্ট থেকে বলছেন আচ্ছা আমি কালকের জন্য খাবার অর্ডার করেছিলাম হ্যাঁ সুদীপ মণ্ডল হ্যাঁ আমার খাওয়ার অর্ডার করা ছিল চিলি চিকেন ফ্রাইড রাইস তো খাবারটা আমি আজ সাড়ে সাতটার মধ্যেই নিতে চাই তা কি সম্ভব বলছিলাম যে আমি খাবারের সাথে আরও কিছু অ্যাড করতে চাই হ্যাঁ তো সফট ড্রিঙ্কস আপনাদের ওখানে কী কী পাওয়া যাবে আপনারা কোক রাকছেন কোকটা কি পাঁচশো এমএল হবে আচ্ছা এক এক কাজ করেন পাঁচশো এমএল অ্যাড করে দেন আর তার সাথে একটা সোডা ওয়াটার অ্যাড করে দেবেন বলছি যে আমার টোটাল বিলটা কত হল ও ঠিক আছে তো আগের তো সাড়ে চারশো ছিল তো কিছু একটু ডিসকাউন্ট করলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ তো আপনারা এক কাজ কতক্ষণের মধ্যে আপনারা ডেলিভারি দিবেন তো একটু তাড়াতাড়ি দিয়ে গেলে ভালো হতো আমি তো রাতে থাকবো না বেরিয়ে যাবো সাড়ে সাতটার মধ্যে দিয়ে গেলে খুব ভালো হয় হ্যাঁ আবার গেস্টও আছে বাড়িতে গেস্টদেরকেও সার্ভ করতে হবে হ্যাঁ একটু তাড়াতাড়ি করবেন একটু দেখে দেখেন না আগে তো আপনি বললেন সাড়ে চারশো ছিল সাড়ে চারশো বললেন এখন তো একটু ডিসকাউন্ট করলে খুব ভালো হয় হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি একটু খুব তাড়াতাড়ি করবেন আমি রাতে বেরিয়ে যাবো তো তাই ঠিক আছে তাহলে তাই হোক